রান্না করতে গেলে সবসময় একটা দুটো অসাবধানতার জন্যই কিছু ভুলের জন্য মানুষের দুর্ঘটনা ঘটতেই থাকে কারণ মেয়েরা যখন রান্না করতে যায় তার আগে কিন্তু সবসময় তাড়াহুড়োর মধ্যে দিয়ে চলতে থাকে একদিন আমরা যখন বাইরে পড়াশোনা করছিলাম মেসে হঠাৎ বৃষ্টি পরছে আমরা সবাই মিলে আলোচনা করলাম যে আজকে খিচুড়ি বানাবো খিচুড়ি বানাবো তো হচ্ছে প্রেসারকুকারে প্রেসারকুকারে কতটা জল কতটা সবজি কতটা কি দিতে হবে আমরা ঠিক ঠিক জানি না সব ভুল ভর্তি করে দিয়েছি ভর্তি করার পর যখন প্রেসারে হচ্ছে গাডারটা লাগাতে আমরা ভুলে গেছি হঠাৎ কিছুক্ষন পরে দেখছি প্রেসারে স স স শব্দ হচ্ছে আর ঢাকনাটা ওপর দিকে উঠে ছিটকে বেরিয়ে গেছে আর ফুটন্ত খিচুড়ি দেওয়ালে উবরে লেগে গেছে নিচে পরে গেছে আমরা সবাই মিলে চিৎকার করতে লাগি নিচ থেকে বাড়িওয়ালা এসে আসতে আসতে ক আমাদেরকে অন্য গেটে বার করে দিয়ে কম্বল চাপা দিয়ে উনি বন্ধ করে দিয়ে আমাদেরকে এইভাবেই সেভ করেছিলেন